বাংলা ভাষায় কিছু আকর্ষণীয় অস্বাভাবিক শব্দ আছে ও উল্লেখযোগ্য শব্দ আছে যেমন যাওয়ার সময় আসি বলি আমাদের বাংলা ভাষায় যাওয়ার সময় যাই বা চলে যাচ্ছি এরকম কোনও শব্দ বলা চলবে না বা বলতে নেই বলতে হবে এখন আসি এবং ধরুন যেমন জল খাই বলে থাকি জল খায় জল খায় বলা আবার জল খাই বলা চলবে না জল খাবো এরকম অনেক নানান ধরনের শব্দ আছে যেগুলা প্রয়োগ করা চলে না আমাদের বাংলা ভাষায় সেগুলো উল্লেখযোগ্য এগুলো খুবই উল্লেখযোগ্য যেমন আমাদের জল তৃষ্ণা পেলে বা আমরা কি বলি জল তেষ্টা পেয়েছে বা জল খিদা পেয়েছে এরকম শব্দগুলো ব্যবহার করা চলবে না আমাদের এই বাংলায় আমাদের বাংলায় কী বলতে হবে জল তৃষ্ণা পেয়েছে আমাদের জল তেষ্টা পেলেও তেষ্টা বলা চলবে না জল তৃষ্ণা পেয়েছে এরকম বাংলায় কিছু কিছু শব্দ আছে যেগুলি আমাদের প্রয়োগ করা চলে না সেগুলি আমাদের খুবই উল্লেখযোগ্য বলে আমাদের মনে হয় এবং উল্লেখযোগ্যর সাথে সাথে খুবই আকর্ষণীয় শব্দ সেগুলি শুনলে সবারির চোখে পড়ে বা কানে ভালোভাবে পড়ে বা আকর্ষণীয় বা প্রভাবিত হয়